আমার প্রিয় বইটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চোখেরবালি এই বইটি আমার ভালো লেগেছে বালি চরিত্রটির জন্য কারণ তিনি ছিলেন একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে তার বাবা অনেক আগেই মারা গিয়েছিলো তখন তার বয়েস খুবই অল্প ছিলো সে আর তার মা তার সংসারে থাকতো তো একদিন তার মা সই সে ছেলের সাথে তার বিয়ের কথা হয়েছিলো বিয়ের কথা হয়েছিলো কিন্তু বালি সেই বিয়েটি করতে রাজি হয় নি তার জন্য ছেলেটির মা অন্য জায়গায় তার বিয়ে ঠিক করেছিলো মানে ছেলেটি তার নিজের পছন্দে বিয়ে করেছিলো তার পরবর্তীকালে বালি চরিত্রটি যে যাকে বিয়ে করেছিলো তার বিয়ের কয়েক মাস পরেই তার বর মারা গিয়েছিলো তার জন্য তার মাও সোকাহত হয়ে মারা যায় এরপর তার মায়ের সইয়ের বাড়িতে বালি এসে বসবাস করতে শুরু করে তিনি তাকে তিনি সব কাজে পূর্ণ ছিলেন সব দিকেই তার গুন ছিলো তার জন্য একদিন তার পরবর্তী কালে তার মনে হয়েছিলো যে তার আগেই দেখা ছেলেটিকে বিয়ে করলে তার হয়তো ভালো হতো তার এখন যে অবস্তা সেটা হতো না তার জন্য তার ওই ছেলেটিকে দিনের পর দিন থাকতে রাতে আমার তারও ভালো লেগে গিয়েছিলো এরপর তারা দুজনে মেলামেশা করে খুব ভালো তারপর আস্তে আস্তে তাদের মধ্যে সম্পর্ক অনেকটা ঘনিষ্ঠে পরিণত হয় এ পরবর্তী কালে তার যিনি বিহারীবাবু যার বউ ছিলেন অর্থাৎ বালির শখী তার ব্যাপারটি জানতে পারে তার জন্য সে বাড়ি ছাড়তে রাজি হন এবং সে কাশীতে গিয়ে বসে পরবর্তী কালে বিহারীবাবু বুঝেছেন যে বালি তার জন্য সঠিক নয় তার শই তার জন্য সঠিক ছিলো সে তার কাশিতে তার বউকে ফিরিয়ে আনতে চাই কিন্তু সে আর আসতে চায় নি তার জন্য বিহারি বাবু চোখের বালি মানে চোখের বালি বালিটিকে সে আর অস্বীকার করে না তার জন্য বিহারী বাবুর একটি বন্ধু ছিলো যার নাম ছিল ঈশ্বরচন্দ্র তার সাথে পরবর্তীকালে তার ঘনিষ্ঠ হয় এবং তার সঙ্গে বিয়ে পর পরিকল্পনা করেন